হ্যালো হুম হ্যাঁ আমাদের এখানে জলের কল লাগানো হয় লোক হ্যাঁ সে লাগিয়ে তো দেওয়া যেতে পারে আচ্ছা কীভাবে ভাঙলো আপনারা কি ওটা কলটায় মানে কিছু করেছেন মানে আমি লাগিয়ে দিয়ে আসার পর কি কোনো হাত টাত দিয়েছেন বা কোনো কিছু না কি ও হো আচ্ছা ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই আর এখন কী বলুন তো এখন এ এখনই কি মানে করে দিতে হবে কারণ এখন আমাদের ছেলে মেয়ে তো ছেলে মেয়েগুলো যারা কাজ করে তারা এখন কেউ নেই আর কি বাড়িতে তারা সবাই যে যার কাজে চলে গেছে তো এখন যদি যেতে হয় তো অসুবিধা হবে কারণ এখন তো কেউ নেই আর কি আর যদি আচ্ছা আজকে যদি বিকেলের মধ্যে কেউ যদি যায় যেয়ে লাগিয়ে দিয়ে আসে তাহলে কি কোনো অসুবিধা হবে হ্যাঁ তাহলে কারণ কী হুম হুম হুম আমাদের এখানেই তো সব সরঞ্জাম রয়েছে আপনাকে কিছু কিনতে হবে না আম আমাদেরই জিনিস আছে ছেলে মেয়েরা গিয়ে লাগিয়ে দিয়ে আসবে কারণ এখন তো কেউ নেই সবাই যে যার কাজে চলে গেছে তো সেই জন্যে অসুবিধা হচ্ছে আর কি মানে এখনই করে দিতে পারছি না তো বিকেলের দিকে গিয়ে কেউ আপনার কলটা সারিয়ে দিয়ে আসবে হ্যাঁ আমি বিকেলের দিকে পাঠিয়ে দেবো আর সেটা নিয়ে কোনো আম টেনশান করার দরকার নেই বিকেলের দিকেই চলে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হুম